ভারতের এই মুহুর্তে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট এছাড়া ফুটবল হকি ভলিবল এবং অন্যান্য বহু খেলা ব্যাডমিন্টন সেগুলি অত্যন্ত জনপ্রিয় এবং সেগুলি নিয়মিত চর্চা তো চলছে সারা দেশ জুড়ে ক্রিকেটের ক্ষেত্রে সারা ভারতের অন্যতম আইকন বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি এরা তো অত্যন্ত উল্লেখযোগ্য ক্রিকেটার এরা দুজনেই এছাড়া আরো বহু ক্রিকেটাররা রয়েছেন শুভমান গিল যিনি একজন উদীয়মান তারকা এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করেছেন ব্যাটমিন্টনের ক্ষেত্রে পিভি সিন্ধু উল্লেখযোগ্য একটি নাম তিনি অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন এই মুহুর্তে ভারতের ক্রীড়াক্ষেত্রে এবং ফুটবল কবাডি ভলিবল ইত্যাদির ক্ষেত্রে ভারতের যে পারফামেন্স বা ভারতের যে কাজ সেটি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে চলছে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে এই সমস্ত খেলায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে